হ্যাঁ বলছি কেমন আছিস আর এই চলছে আমি যেটা বলছিলাম তা পরীক্ষার জন্য কী প্রস্তুতি করলি এবার আমি ভাবছি দেখ আমি তো কিছু নোট কালেক্ট করেছি মানে আমার কিছু জানাশোনা স্যার ছিল তাদের কাছ থেকে আমি কিছু টাকা দিয়ে আর কি নোট পেয়েছি ঠিক আছে তো সেই নোটগুলো কি তুই নিবি জেরক্স করে

আচ্ছা আর একটা ব্যাপার বলছিলাম দেখ আমাদের স্যার ওর জন্য কিছু চার্জ করেছে তো সেই চার্জটা আমি দিয়ে দিচ্ছি তা তুই যে বইটার কথা বলছিলি ঠিক আছে সেই বইগুলোর কী খবর সেই বইগুলো কি তুই কিনেছিস না অর্ডার দিয়েছিস তো তাহলে দেখি না তো সেরকম হলে দুজন মিলে অর্ডার দিই চল না তুই কিছু টাকা দে আমি কিছু টাকা দিচ্ছি নোটস তো এদিকে পেয়ে গিয়েছি আমি নোটস কালকে হ্যাঁ আর তোর বাড়ি আমার বাড়ি খুব দূরে নয় এইখান থেকে দশ মিনিটের তো তাহলে এই এক কাজ করি তা তোদের বাড়ি গিয়েই তাহলে পড়াশোনাটা হবে না কি আমাদের বাড়ি বুঝতেই তো পারছিস এতজন বড় ফ্যামিলি আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে তো আর আমি যেটা বলব বলে তোকে আমি বলতে ভুলে গিয়েছি যে আর কি কারও সঙ্গে যোগাযোগ আছে যারা এ করছে ঠিক আছে আচ্ছা রাখছি হ্যাঁ আচ্ছা রাখি হ্যাঁ